হ্যাঁ স্যার আমি বলছিলাম যে মানে আমার একটা জুতোর প্রয়োজন ঠিক আছে হ্যাঁ আমার একটু সাইজে বড় জুতো লাগবে এবং কোয়ালিটি যেমন ভালো হয় ঠিক আছে তো আপনার দোকানে কীরকম জুতো আছে আমার নয় বুট বুট বুট আমার সাধারণত বুট লাগবে ঠিক আছে বুট কোয়ালিটি ভালো হবে তো তো এই এই কটা কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা সব থেকে ভালো হবে একটু যদি সাজেশান দেন ও ঠিক আছে তাহলে ঠিক আছে আমি তাহলে ক্যাম্পাস নেব আর কত কী রেট পড়বে একটু বললে ভালো হয় হোয়াইটটা নেই

হোয়াইট আমি আমি হোয়াইটটা নেব তো হোয়াইটটা কত পড়বে ও আচ্ছা কোনো ডিসকাউন্ট চলছে না কি আচ্ছা আপনাদের দোকানে কি সেই উঁচু করে জুতোগুলো আছে আপনাদের দোকানে সেই উঁচু করে জুতোগুলো আছে মানে একটু উপর দিকে ওঠা থাকবে ও আচ্ছা তো অ্যাডিডাসটা কি কোম্পানি কি ভালো নয় না আমি আপনি আপনি যখন বলছেন ওই ক্যাম্পাসটা ভালো তো আমি ওটাই নিয়ে দেখব আপনি কী বলছেন বলুন ও আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আর কবে গেলে ভালো হয় একটু বলুন তো আচ্ছা আমি হ্যাঁ বুঝতেই পারছি এখন দোকানে নিশ্চয়ই ভিড় হবে কারণ যেহেতু দিওয়ালি চলছে আমি তাহলে ওই সন্ধ্যা করেই যাব ঠিক আছে রাখছি তাহলে